হ্যালো

কোথায় হচ্ছে এটা ও তাই তা আপনারা বাধা দেন নি কে বলছেন আপনি আপনি কে বলছেন কোনো স্টুডেন্ট না কোনো পাবলিক প্লেস থেকে বলছেন ও তা তোমরা একটু বাধা দাও নি তাই তা তোমরা যদি এরা খ খুবই ভালো লাগলো তোমার কথা শুনে তোমরা যদি সবাই মিলে এরকম সামনে উঠে আসো এইভাবে পরিবেশ পরিবেশকে বাঁচানোর জন্য তাহলে তো খুবই ভালো ঠিক আছে আমি কোনো ব্যবস্থা নিচ্ছি দেখছি কী করা যায় আমি একটু ওপর মহলে কথা বলে দেখি তারপরে দেখছি কী করা যায় ঠিক আছে দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোম তোমরাও তো জানো যে এই গাছ টাছগুলো কাটলে কী প্রবলেম হয় তাহলে তোমরা সবাই মিলে আগিয়ে আসো আমাদের পাশে তাহলে সবাই মিলে আমার একটা কোনো সিদ্ধান্ত নিই হ্যাঁ হ্যাঁ করবো অবশ্যই নিশ্চয়ই করবো কেন করবো না তোমরা যদি এরকম পাশে আগিয়ে আসো তাহলে নিশ্চয়ই আমরা করবো তোমরা আগিয়ে আসো আমরা আছি তোমাদের পাশে ঠিক আছে আমি একটু স্যারের সঙ্গে কথা বলে নিই তারপরে আমি বলছি ঠিক আছে